পাখি দেখার জন্য আমার কোনো কুসংস্কার মত নেই কিন্তু আগেকার দিনে এটা মনে করা হতো পাখিরা কোনো কোনো লোকসমাজে মনে করা হতো পাখিরা ভালো আবার কিছু কিছু জায়গায় মনে করা হতো পাখিরা কুসংস্কার যেমন আগেকার দিনে কোনো বিবাহ অনুষ্ঠান সংঘটিত হলে সেখানে পাখিকে ওড়ানো হতো সেখানে এটা মনে করা হতো পাখি ওড়ালে তাদের জীবন একটি আনন্দময় জীবন হিসেবে গড়ে উঠবে অনেক সময় পাখি আগেকার দিনে পাখিদেরকে বার্তাবাহক হিসাবেবেও ব্যবহার করা হয়েছে পাখিরা কোকিলের আওয়াজে বসন্তের আগমন ঘটে অনেক সময় কবি পাখিদের গান শুনে কবিরা তা অনুভব করে কবিতা গান নানারকম প্রবন্ধে তার কথার উল্লেখ করেছে এইসব থেকে আমরা বুঝতে পারি পাখিরা কোনোভাবেই খারাপ বা কুসংস্কারজনিত হয় না কিন্তু কিছু কিছু লোকসমাজে এটাও মনে করা হয় যে সকালবেলা যদি কোনো শালিক পাখিকে দেখা যায় একটি শালিক পাখিকে দেখা যায় তাহলে তার পুরো দিনটাই খারাপ যায় অনেক সময় এটাও ধ মনে করা হয় কোনো মানুষ হয়তো হেঁটে চলে যাচ্ছে বাজারে যাচ্ছে এম এমন সময় যদি কোনো পাখি তার কোনো কাক যদি তার উপর দিয়ে চলে যায় তা সেটাকে অনেক মানুষের খারাপ মনে করে অনেক সময় এটাও ধরা হয় যে রাতেরবেলা পাখিরা প্যাঁচার ডাক শুনলে এটা ধরা হয় যে কোনো এটা ধরা হয় যে কোনো কারোর মৃত্যুর সংবাদ আসতে চলেছে আমাদের আমাদের এটা ভোলা উচিত নয় আমাদের মতনই পাখিরাও এই প্রকৃতিতে বসবাস করে আমাদের মতনই তাদেরও বাঁচার অধিকার আছে আমরা যেমন সঠিকভাবে বাঁচতে পারি মানুষ সমাজে তাহলে আমাদের কোনো কুসংস্কার নিয়ে চলা উচিত না আজ বর্তমান দিনে বিজ্ঞান অনেক উন্নতি করেছে কিন্তু এখনও কিছু কিছু জায়গায় পাখিদেরকে কুসংস্কার মনে করা হয় আমার মনে হয় না যে পাখিরা কখনও কুসংস্কার হতে পারে পাখিরা তাদের নানা দিক থেকে নিজেদের মতন আমাদের কোনো ক্ষতি না করেই নিজের মতন নিজেরা উঠতে থাকে তারা তাদের স্থানে যায় কখনো আমরা যারা কবিতা যারা কবিতা লেখে যারা কবি তাদের লেখা থেকে আমরা বুঝতে পারি যে পাখিরা কতটা সুন্দর হতে পারে পাখিরা একটা গাছের ডালে কত সুন্দরভাবে তার বাসা তৈরি করে যেমন বাবুই পাখি তার বাসা দেখলে আমরা মনে করতে পারি যে সেটা কত সুন্দর সেটা কিন্তু আমরা মানুষেরা তৈরি করতে পারি না আমাদের এই সমাজে কিছু মানুষের জন্যই আজ প্রাকৃতিক কিছু পাখিদের মেরে ফেলা হয় বা কুসংস্কার মনে করা হয় পাখিরা তো কখনও আমাদের কিছু করে না বা আমাদের কোনো ক্ষতি করে না তাহলে আমাদের এটা মনে করা উচিত হয় না যে সমস্ত মানুষ সেসব কথা ভাবে তারা এই সময় তা কখনও বদলাবে না বিজ্ঞান এগিয়েও গেলেও সেই মানুষরা সেই পেছনেই থেকে গেছে